আমার বাগান তৈরি করতে খুব ভালো লাগে সেইজন্য আমি একদিন বোনকে বাগান তৈরি করায় সাহায্য করলাম প্রথমে অনেকগুলো গাছ নিয়ে এলাম যেমন গাঁদা গাছ জবা গাছ ডালিম গাছ শিউলি ফুলের গাছ আরো অনেকরকম তারপরে মাটি কোদাল দিয়ে মাটি তুললাম প্রথমে একটু গর্ত করলাম তাতে জল দিলাম দিয়ে গাছগুলোকে পুঁতে দিলাম তারপরে মাটি চাপা দিয়ে দিলাম আবার গাছে একটু জল দিয়ে দিলাম এরকম করে অনেকগুলো গাছ সারি সারিভাবে লাগিয়ে দিলাম